আমার এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বাস বসবাস করে কারণ আমাদের এলাকায় যেমন বাঙালি আছে তেমন কিছু অবাঙালি এবং হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এবং সাঁওতাল ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ আমাদের এলাকায় বস পাশাপাশি এলাকা অনেকজন লোক বাসাবাস করেস এই সমস্ত মানুষজন তারা যখন প্রতিনিয়ত সংবাদের মাধ্যমে তারা বিভিন্ন রকম সংবাদপত্র পড়ে বা দেখে বা তারা যখন খবরের কা ওই বিভিন্ন রকম জিনিসপত্র দেখে তখন তারা সমস্তই কিছুই দেখে তারা তাদের নিজস্ব ধর্মের কোনো কিছুই দেখে না এবং তারা যখন সেই সব সংবাদপত্রগুলি পড়ে তখন বেশিরভাগ তারা সমস্ত সংবাদপত্র পড়ার পর নিজেদের ধর্মের কোনো কিছু আছে কিনা সেই সমস্ত দেখে কারণ যে যার নিজ ধর্মে প্রতিবদ্ধশীল কারণ যে যার নিজে ধর্মর প্রতিই বেশি আকৃষ্ট কারো এবং সে তার নিজের ধর্মের দিকটা একটু বেশি করে ভাববে এবং এছাড়াও সে নিজ ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার পরেও তারা প্রতি পাতাই যেই সমস্ত বেশিরভাগ জিনিসপত্র আসে তারা সমস্ত জিনিসই লক্ষ্য করে কারণ সংবাদপত্রের মাধ্যমে অ্যাক্সিডেন্ট ধরুন খবর এবং কোথায় কী রকম কোনো কিছু কাজকর্মের সুযোগ সুবিধা বা কোথায় কী ঘটেছে কোথায় কী হতে চলেছে এই সমস্ত সব জিনিসপত্রই সেখানে দেওয়া থাকে এই জন্য বিভিন্ন ধর্ম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই সমস্ত সংবাদপত্র প্রতিবেদনশীলভাবে দেখে এবং সেখান থেকে বেশ কিছু শিক্ষা উপলব্ধি করে থাকে